আজ থেকে বারোদিন আগে টাটা ক্রোমা আসানসোলের যে ব্রাঞ্চটি রয়েছে সেখান থেকে আমি একটি মোবাইল কিনি যে মোবাইলটি হল ভিভো ওয়াই হানড্রেড এই মোবাইলটি সত্যিই খুব সুন্দর মোবাইল যার ক্যামেরা অত্যন্ত অসাধারণ ছবি তোলে এবং এই মোবাইলটি ব্যবহারের পর এই মোবাইল সম্বন্ধে আমার এতটাই ভালো ধারণা হয়েছে যে আমি আমার আরো বেশ কিছু বন্ধুদেরকে বলেছি এই মোবাইলটি কেনার জন্য তারাও ব্যবহার করছেন তারাও যথেষ্ট ফল পেয়েছেন এবং আমি বলবো এই মোবাইলটি অসাধারণ একটি মোবাইল এবং যেখান থেকে কিনেছি সেখানে সার্ভিসও খুব সুন্দর